আমি পসশিমবঙ্গে বাস করি আমাকে ছোট আমাকে ছোটবেলা থেকে বাংলা ভাষা শিখিয়ে মানুষ করা হয়েছে এবং আমি ছোটবেলা থেকেই বাংলা ভাষা শিখেছি এবং বাংলা ভাষার অভিজ্ঞতা আমার খুবই ভালো বাংলা ভাষা খুবই সুন্দর আমি বাংলা ভাষার একটা মাধুর্য এবং ঐতিহ্য আছে এবং বাংলা ভাষা আমার খুব ভালো লাগে আমার অভিজ্ঞতা আমার বাংলা ভাষার অভিজ্ঞতা খুবই ভালো